হ্যাঁ বলছি আপনি আচ্ছা আপনি কোন টাইমিংয়ে যেতে চাইছেন যে টাইমিংয়ে হচ্ছে একটা মানে ভালো যদি টাইমিং যদি হয় যে গ্রীষ্মকালের সময় ভালো আপনার আপনার বাজেট কতো বলুন আমি তাহলে সেই রকম অনুযায়ী আপনার প্যাকেজটা আমি দেখতে পারবো আচ্ছা আপনি কতো জনের চার জনের আচ্ছা আপনি যদি এপ্রিল বা মের টাইমিংয়ে যান তাহলে ওই টাইমিংটা খুবই ভালো হবে একদম পারফেক্ট ওয়েদার আর ওই টাকার মধ্যে আমরা সেটেল করার চেষ্টা করবো আর এমনি এছাড়া আরও অনেক বিভিন্ন জায়গা ঘোরার আছে সিকিম ছাড়াও আপনি দার্জিলিংও যেতে পারেন বা এমনি ঠান্ডার যেসব জায়গাগুলো আছে এক্সটা চার্জ বলতে আপনি যদি যতো দিনে যদি থাকতে চান সেরকম অনুযায়ী আপনার চার্জ বাড়বে আপনার যদি এক সপ্তাহ হয় তাহলে সেই রকম অনুযায়ী তা আমরা টাকা ফিক্সড করতে পারবো আর আপনার যদি বেশি টাকা বেশি দিন হয় তাহলে তার থেকে বেশি চার্জ আসবে আপনার থাকা আপনার থাকা খাওয়া দেন ওখান থেকে ট্যুরিস্ট নিয়ে ঘুরতে যাওয়া চারিদিকে তো ওখানটায় আপনার মিনিমাম তো তিরিশ হাজার টাকা মতো লাগবে এবারে এর থেকে যদি আপনি চান যে এর থেকেও আরও বেশি দিন যদি আপনি থাকতে চান তাহলে তার জন্য আপনাকে আর একটু এক্সট্রা পে করতে হবে আপনি এক কাজ করুন না আপনি আমাদের চেম্বারে আসুন এইটা নিয়ে আপনার সাথে বিস্তৃতভাবে আলোচনা করবো সব কিছু ঠিকঠাক ফিক্সড করা হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা ধন্যবাদ